আজকালকার দিনের বাচ্চারা তারা জন্মের পর থেকেই তাদের বাবা মা তাদেরকে সাধারণত স্মার্ট ফোন দিয়ে দেয় আর স্মার্ট ফোনের সেই সব শিশুরা স্মার্ট ফোনের প্রতি এই আগ্রহ হয়ে পড়ে এবং স্মার্ট ফোনে বিভিন্ন অ্যাপস গেম জাতীয় কিছু অ্যাপস তারা খেলতে আকৃষ্ট হয়ে পড়ে এবং এই সমস্ত গেম তারা ফোনে খেলার কারণে তারা আজকালকার যুগে মাঠে ঘাটে খেলা প্রায় উঠেই গিয়েছে বিভিন যে সমস্ত খেলা ক্রিকেট ফুটবল কাবাডি এই স্লাতের খেলাগুলো প্রায় উঠেই গিয়েছে বললে চলে শিশুরা এই জাতের খেলাগুলি আর খেলতে পছন্দ করে না কারণ তারা স্মার্ট ফোনে আকৃষ্ট হয়ে পড়ে স্মার্ট ফোনে কিছু এ জাতীয় অ্যাপস যেমন ফ্রি ফায়ার পাবজি তা কল অফ ডিউটি এইগুলো তারা খেলতে আগ্রহে পড়ে তাই তারা মাঠে ঘাটে ক্রিকেট ফুটবল এই সব তারা খেলতে পছন্দ করেন না আর সেতা সেই কারণেই এই ধরনের খেলাগুলি এখন বিচ্যুত থেকে তারা বিচ্যুত হয়ে পড়েন কারণ তারা স্মার্ট ফোনের প্রতি আকৃষ্ট হয়ে থাকে